হ্যাঁ আমি রাজনৈতিক ও সংবাদের আগ্রহী তবে আমি প্রতিদিন একবার বা দুবার করে খবর দেখি সকালে শুরুতে ও রাত্রে আমি কারেন্ট অ্যাফেয়ার বিশেষত রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ইস্যু নিয়ে আপডেট থাকি বা থাকতে মানে আগ্রহী হই কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আজকের খবর সম্পর্কে আমার মতামত হল বর্তমানে আমরা যে ধরনের খবর দেখি তাতে অনেক সময় তথ্যের চেয়ে অধিক শিরোনাম তৈরির প্রবণতা বেশি থাকে সংবাদ মাধ্যমগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকায় প্রতিযোগিতা থাকায় সংবাদের বস্তুনিষ্ঠতা কিছুটা কমে গেছে এবং অনেক সময় বিষয়বস্তুর গভীরে যাওয়ার চেয়ে তাৎক্ষণিক আলোড়ন তৈরি করায় মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এছাড়া অনেক সংবাদ মাধ্যম রাজনৈতিক পক্ষপাতের কারণে নিরপেক্ষতা বজায় রাখতে পারে না যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে তাই আজকের দিনে খবরের উৎস যাচাই করে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি বিশ্লেষণ করাই সবচেয়ে কার্যকর পন্থা বলে আমি মনে করি